আমার বাবা মা এবং দাদু দিদার শিক্ষা আ সেরকমভাবে বেশি দূর নয় তারা আ তখন ইচ্ছা থাকলেও তারা তাদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি কারণ তখন এত পড়াশুনার দিকে এত উন্নত ব্যবস্থা ছিল না তারা যখন ছোটো ছিল তখন তারা শিক্ষার সুযোগ পায়নি সেরকমভাবে এ তারা পড়াশুনো করতে পারেনি তারা তারা চেয়েছিল পড়াশুনো করে করতে কিন্তু তারা পায়নি তখন পড়াশোনাটাকে চালিয়ে যেতে কারণ তখন শিক্ষার মান এতটা উন্নত ছিল না তাদের চ্যালেঞ্জ বা দৃশ্যটি উন্নত হতে দেখা যায়নি তারা আ যেটা ভেবেছিল তারা সেটা পায়নি তারা ভেবেছিল যে তারা পড়াশোনা করে এ মা পড়াশোনা করে তারা ভালো চাকরি করবে বা তারা পড়া তাদের লক্ষ্য ছিল যে পড়াশোনা তারা সে পড়াশোনার লক্ষ্যটাকে লক্ষ্যটায় যেয়ে পৌঁছাতে পারেনি কারণ তখন অন এত পড়াশোনার বিষয়ে এত উন্নত উন্নত পদ্ধতি উন্নত ইয়ে ছিল না প্রযুক্তি ছিল না তখন এখন আমরা চাইলেই পড়াশোনা করতে পারি কিন্তু তখন মানুষ চাইলেও পড়াশোনা করতে পারত না আগেকার দিনে পড়াশোনাটাকে এতটা গুরুত্ব দেওয়া হয়নি